আমি ছোটোবেলা থেকে গ্রামে বসবাস করি ছোটোবেলায় গ্রামের ভাই বোন পাড়া প্রতিবেশীদের সঙ্গে খেলা করতে যেতাম সকাল থেকে সারাদিন বেশির ভাগ সময়ই খেলায় ব্যস্ত থাকতাম সেগুলো খুব মনে হয় এখন পড়াশুনার জন্য বাইরে থাকতে হয় বা তাদের সঙ্গে মেশার খুব একটা সুযোগ হয় না সেগুলো খুব মিস করি তাদের সঙ্গে আবার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে মনে হয় গ্রামের মাঠে গরু ছাগল চড় চড়ানো তাদের সঙ্গে সময় কাটা বা বর্ষাকালের ধান রোপন করা ক্ষেতের কাজ করা এগুলো বিভিন্ন ভাবে আমাদের স্মৃতি মনে পড়ে